পোকামাকড় বা মৌমাছির হুলে তীব্র যন্ত্রণা হয় আগের দিনের মানুষেরা এই তীব্র যন্ত্রণা থেকে নিরাময় হওয়ার জন্য সর্বপ্রথমে ব্যবহার করতেন চুন বা অধিকাংশ জায়গায় দেখতাম আগাছার পাতা বেঁটে সেটাকে দিয়ে এই ক্ষত স্থান বা জ্বালা যন্ত্রণা নিবারণ করতেন এবং বর্তমান সেটাকে আরও একটু ভালো হয়ে গিয়েছে স্যানিটাইজার আসার পরে থেকে এই স্যানিটাইজার দেওয়ার সাথে সাথে সেই যন্ত্রণা টা অনেকটা নিবারণ হয়ে যায় বা কোনো রকমের কামড়ে সেটাকে লাইফবয় সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর তাকে ডেটল দিয়ে জ্বালা যন্ত্রণা নিবারণ করার চেষ্টা করেন